বাংলার কিচু অসহজ ভাষা হলো যে বলা হয় যে কোথায় যাচ্ছে না বলে বলা হয় কোথায় যাওয়া হচ্ছে

বলা হয় যে ভাত খাওয়া হোক জল খাওয়া হোক বা আমার ঠাকুমা বলে যে পরীক্ষা আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ঠাকুমা বলে যে বাড়ির আশে পাশে গিয়ে বলছে তোমাদের পরীক্ষা টরীক্ষা কেমন হলো বা আগেকার মানুষ বলে রান্নাঘরে বলে আন্নাঘর রক্তর বলে অক্ত তারপরে জল জল খাও না বলে বলা হয় জল টল খাও

কোনো জায়গায় ঘুরতে গেলে বাড়ি আসার সময় বলা বলা হচ্ছে যে চলে যাচ্ছি না বলে এ বলে আবার আসছি আবার